আমি ভি মার্ট থেকে একটি প্যান্ট কিনেছিলাম প্যান্টটি খুবই ভালো এর এর আগে আমি যেই প্যান্টটি কিনেছিলাম ওইখানের সামনাসামনি একটা দোকান থেকে সেই প্যান্টের কোয়ালিটিটা একদম ভালো না প্যান্টটি দু একবার পরার পর নষ্ট হয়ে গেছে কাপড় কোয়ালিটিটা একদম ভালো না প্যান্টটি দু দু একবার পরার পর কাচা হয়েছিল কাচার পর যেন ও আর নতুনের কোনো মূল্য থাকল না একদম পুরনো লাগে কালার একদম চটে গেছে ওর কোনো রং নেই ভি মার্ট থেকে জিনিস নিয়ে আমি সত্যি খুব খুশি ভি মার্টের প্যান্ট খুব ভালো প্যান্ট পরে আরাম আছে প্যান্টের কাপড় ভালো কোয়ালিটি ভালো প্যান্ট মানে ওয়াশ করলেও প্যান্ট একদম ভালো থাকে নতুনের মতন চকচকে পরিষ্কার থাকে প্যান্টের কাপড় খুবই ভালো আর আমি যেখান থেকে নিয়েছিলাম আরেকটা প্যান্ট একদমই ভালো না ভি মার্টের প্যান্ট খুবই ভালো কাপড় ভালো ভি মার্টের প্যান্টের কোনো মানে ইয়ে করা যাবে না প্যান্ট খুবই ভালো একটা প্যান্ট আর একটা প্যান্ট আমি নিয়েছিলাম আমাদের এখান থেকে সেরকম আর্কেড থেকে আর্কেডের প্যান্টের কাপড় একদম ভালো না কাচার পর বেকার হয়ে যায় দু একবার পরার পর সেই প্যান্টটি আর পরার মতন থাকে না কিন্তু ভি মার্ট থেকে নেওয়া জিনিস সত্যিই খুব ভালো হয় আর এখানে প্যান্ট পরে ভি মার্টের প্যান্ট পরে খুবই আরাম প্যান্টের কোনো কাপড় ভালো যেরকম পরে আরাম পাওয়া যায়